প্রধানমন্ত্রী পোষণ প্রকল্প বলতে শিশুদের সুরক্ষা এবং তাদের খাদ্য পুষ্টি তাদের ব্যবহারিক আচার আচরণ সম্বন্ধে যে ব্যবস্থামূলক গবেষণা এবং তাদের উন্নতিমূলক যে আলোচনা সেগুলো পোষণ প্রকল্পের মাধ্যমে করা হয় পোষণ প্রকল্পের ভিন্ন ভিন্ন কাজ রয়েছে যেমন আই সি ডি এসের ওয়ার্কারদের আই সি ডি এস হেল্পারদের সেই কাজের মাধ্যমে তারা তাদের বিভিন্ন বিভিন্ন খাবার তাদের পুষ্টি উচ্চতা ইত্যাদিগুলো বুঝিয়ে দেন এবং সেই মাধ্যমে কাজের মাধ্যমে তারা দেখে নেন যে কীভাবে আমাদের কাজ করতে হবে কীভাবে আমাদের পড়াতে হবে কীভাবে আমাদের খাবার পরিবেশন করতে হবে এবং বাচ্চার দিকে ছোটো থেকে বড়তে কীভাবে রূপান্তরিত করতে গেলে কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয় সেগুলো সম্বন্ধে ওখানে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে এবং এবং মায়ের দিকে ডেকে নিয়ে যেয়ে তাদেরকে কাজ দেখানো এই সব কাজ ওখানে সমস্ত কিছু বলা আছে এবং তাদের ছবি আপলোড করা তাদের বয়স উচ্চতা এবং তাদের পুষ্টির যে ভিন্ন ভিন্ন পর্যায়গুলো রয়েছে সেইগুলো আস্তে আস্তে ফিল আপ করা এবং মায়ের দিকে কাছে রেখে তাদের ছবি আপলোড করে দেওয়া আধার কার্ড ভেরিফিকেশান করা ভিন্ন ভিন্ন কাজগুলো ওখানে করতে হয় এবং সর্বশেষে তাদেরকে যে ম্যাডামরা থাকেন বা দিদিমণিরা থাকেন তাদেরকে খাবারগুলো পরিবেশন করে দিতে হয় তারপর

কার দিকে শুকনো খাবার দেওয়া হয় কার দিকে মানে রান্না করা খাবার দেওয়া হয় কারা কদিন ডিম পায় কদিন ডিম পায় না সেইগুলো কদিন ভাত রান্না হয় সেগুলো ওই পোষণ অ্যাপে সমস্ত কিছু দেওয়া থাকে এরপর ওখানে পোষণ প্রকল্পের মাধ্যমে ওনারা বোঝাতে চান যে ভারতের সমস্ত শিশুদের কীভাবে তাদের গ্রোথ বৃদ্ধি উচ্চতা ঠিকঠাক আছে না কি তাদের শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা ইত্যাদির সম্বন্ধে খোঁজ খবর নেন এবং তারা বুঝতে পারেন যে আমাদের কী করলে কী করা উচিত এবং কী করা উচিত নয় ম্যাডামরাও বুঝিয়ে দেন তারাও বুঝতে পারেন এতে সারা ভারতের যিনি পোষণ প্রকল্পের অধিকর্তা তাঁরাও দেখতে পান যে কীভাবে কী কাজ হচ্ছে কী কাজ হচ্ছে না কোন প্রকল্পের ছেলেমেয়েরা বৃদ্ধি এবং তাদের কী কী সমস্যা আছে সমস্ত কিছু ওই অ্যাপের মাধ্যমে ওনারা দেখেন বুঝেন এবং সে সম্বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন এবং যিনি ওখানকার ম্যাডাম থাকেন ওনার দিকে বুঝিয়ে বলেন এবং পোষণ অ্যাপে খাদ্যের ভিন্ন ভিন্ন ভাগ রয়েছে সবাইকে তো সব খাদ্য দেওয়া যায় না বাচ্চাদের জন্য দুধের শিশুদের জন্য আলাদা থাকে যারা গর্ভবতী মা থাকে তাদের জন্য আলাদা থাকে সমস্ত বিভাগীয়ভাবে ভাগ করে খাবার পরিবেশনের যে তালিকা এবং সুস্পষ্ট ধারণা দেওয়া থাকে সেটাকে পোষণ প্রকল্প বলে এই পোষণ প্রকল্প করাতে আমাদের বাস্তবিক অনেক উপকার হয়েছে যেমন ছেলেমেয়েদের ওখানে পাঠালে বিভিন্ন বিভিন্ন কার্য ক্ষমতা গড়ে উঠতে পারে তারা খেলাধুলোর ছলে অনেক কিছু শিখতেও পারে সকলের সাথে মিশতেও পারে এটাই প্রধানমন্ত্রীর পোষণ প্রকল্প